দশ থেকে এখানে পাঁচটি সংখ্যা বলতে গেলে এখানে কুড়ি একুশ ছাব্বিশ উনত্রিশ বত্রিশ তেত্রিশ অতো এখানে আপনার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো দশ একশো কুড়ি একশো পঁচিশ একশো সাতেরো একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ এগুলো থাকে দশ থেকে এক দশ লাখের মধ্যে এক লাখের মধ্যে সরি আর থাকে দশ তার হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ